ভারতীয় শিক্ষাব্যবস্থা পুরোটা তো আমার পক্ষে জানা সম্ভব নয় আমি জানিও না আমি আমার পশ্চিমবঙ্গের অবস্থাটাই বলতে চাই পশ্চিমবঙ্গে পড়াশোনার অবস্থা খুবই খারাপ আগে যেমন ছিল পাস এবং ফেল সেটা আবার চালু করা উচিত যাতে শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনা করতেই হবে সেই আগ্রহটা যাতে আবার ফিরে আসে যেহেতু পাস ফেল নেই সেই জন্য কারুর পড়াশুনার প্রতি অতটা চাহিদাও নেই অতটা আগ্রহও নেই যারা করতে চায় তারা ইংলিশ মিডিয়াম থেকে করতে চায় বাংলা মিডিয়ামের মধ্যে সেরকম কোনো কিছু দেখে না বাংলা মিডিয়ামে কম্পিউটারটাও দেওয়াটা খুবই দরকার যাতে পড়ে বাচ্চারা বা শিক্ষার্থীরা সবাই কম্পিউটারটা সমানভাবে জানতে পারে এবং নিয়ম শৃঙ্খলাটাও ঠিকঠাক মতো বজায় রাখা উচিত যাতে সেটা শিক্ষার্থী হোক বা শিক্ষক শিক্ষিকা হোক সবারই সেটা মেন মানে সমানভাবে পরিচালনা করা উচিত তবেই যাতে একটা সুন্দর শিক্ষাব্যবস্থা গড়ে তোলা যায়